মাছ ধরার ভ্রমণ বলতে দেখুন মাজ ধরতে একটা যাওয়া এটা নেশার মতো আর কি এর আগে গিয়েছি অনেকবার দু চারবার সুন্দরবন এলাকায় মাছ ধরতে নৌকায় করে সে এক তুমুল অভিজ্ঞতা ঝড় জলের মুখে পড়ে মানে নৌকো ডুবডুবি ভাব সেই অবস্থায় সে আলাদা অভিজ্ঞতা তো সেইটাই কথায় প্রকাশ করা যাবে না তবু আমি যতটা সম্ভব বলার চেষ্টা করছি তো একবার গিয়েছিলাম ওরম মাস ধত্তে আমি আর আমার সঙ্গে আরো চারজন সঙ্গে গিয়েছিলো তো আমরা একটা ছোটো নৌকা ডিঙ্গি নৌকার চেয়ে একটু বড়ো নৌকা তো তাতে করে আমরা মাছ নদীতে গিয়েছিলাম মাছ ধরতে তো সেবারে আকাশে অল্প অল্প মেঘের একটা ছটা দেখা যাচ্ছিলো কিন্তু আমরা বুঝতে পারি নি যে অতোটা ঝড় বা ঝঞ্জা আসতে পারে তো আমরা ওখান থেকে যখন গেলাম মাঝ নদীতে তো গিয়ে ওরা জাল ফেললো তো জাল ফেললো বলতে সরি ভুল বললাম জাল তুললো কারণ জাল তো ফেলা ছিলো আগে আমার ইচ্ছা ছিলো আমি যাওয়ার দেখার জন্য তো গেলাম যখন সেখানে প্রথম জাল তোলা শুরু করল প্রথম জালটা হয়তো কিলো দুই মিটার মানে কিলোমিটার দুয়েকের মতো ছড়ানো ছিলো জালটা তো এবার যখন গিয়ে জালটা তোলা হচ্ছিলো পোথম মিটার পাঁচশো এমন মানে হাফ কিলোমিটারের মতো আর কি ঠিকঠাক তোলা হলো এবং মাছও কিছু পেলাম কিছু সামুদ্রিক ভোলা বলো বা কিছু লটে মাছ বলো এইসব মাছ উঠছিলো এমনকি একটা ইলিশ মাছও পেয়েছিলাম বর্ষাকালের সিজেন তো একটা ইলিশ মাছও পেয়েছিলাম তো খুব আনন্দ হয়েছিলো জ্যান্ত ইলিশ দেখে এর আগে তো কোনোদিন জীবন্ত ইলিশ দেখা হয় নি জীবন্ত ইলিশের একটা আলাদাই অনুভূতি তো তারপরে যখন দেখছি যে হঠাৎ করে আকাশটা কেমন মেঘাচ্ছন্ন হয়ে গেলো তো এবার জালও তুলতে অনেকটা বাকি প্রায় দেড় কিলোমিটারের মতো বলতে আমরা তাড়াতাড়ি গুটোতে শুরু করলাম প্রায় যখন আর একশো মিটার বা কিছু এরম অল্প বাকি আছে প্রায় শেষের দিকে তখন দেখতে পাচ্ছি অলরেডি ঝড় জল মানে একটা আবহাওয়া শুরু হয়ে গেছে দূরে ঘন কালো আকাশ তো তারপর কি করলাম ওখান থেকে শিটে তাড়াতাড়ি জাল তুলে তীরের দিকে আসতে শুরু করলাম আমরা তখন দেখলাম প্রচণ্ড ঝড় হচ্চে প্রচণ্ড জল হচ্ছে সে এক মানে যাই যাই অবস্থা আর কি যেটা বাংলায় বলে আর কি বুঝতেই তো পারছেন আর আর একটা ব্যাপার ওই মানে একটা কথা আছে না বাংলায় যে তীরে এসে তরী ডুবলো তো ঠিক সেই রকম একটা হচ্ছে মানে সম্মুখীন হয়ে গিয়েছিলাম সেরকম একটা এ ভাবছিলাম যে এই যাই যাই নৌকা এই যাই যাই যাই তো সবাই মিলে যেমন যে যার মানে আরাধ্য দেবতার নাম করছিলো তো এইভাবে যা হোক করে আমরা পাড়ে এলাম আর কি এই ব্যাপার আর রুটিন রুটিন বলতে এই বর্ষাকালে মাঝে মাঝে যাওয়া হয় আর এমনিতে আশেপাশে খাল বিল পুকুর আছা আছে তো সেখানে এই ছিপ ফেলা হয় একটু ছিপে মাছ ধরতে আবার আমার খুবই ভালো লাগে